যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায় তাদেরকে বলব ভালো করে পড়াশোনা করতে আমি একজন স্টুডেন্ট হয়ে আমি জানি পড়াশোনার মূল্য কী এবং পড়াশোনা ভালো না করলে আগামী দিনে বিজ্ঞান নিয়ে পড়াটা সম্ভব না কারণ উচ্চমাধ্যমিকে ভালো রেজাল্ট না করলে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা যায় না তা যারা যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে তারা বিজ্ঞান নিয়ে পড়াশোনার সুযোগটা পাবে আগে তো বিজ্ঞান নিয়ে পড়ার সুযোগ পাক তার পর না বিজ্ঞানী সুযোগ পাবে গবেষণা করবে যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করল এখন আমাদের ভারতবর্ষে অনেকগুলো গবেষণা কেন্দ্র আছে তারা সেখানে যদি সুযোগ পায় তা হলে তারা সেখানে গবেষণা করতে পারে এবং পরবর্তী কালে এবং বিজ্ঞানী হতে পারে বিজ্ঞানীর কথা মনে পড়লে আমার আব্দুল কালামজির কথা মনে পড়ে কারণ আমি ওকে খুব ওনাকে খুব স্নেহ করি এবং ভালোবাসি আমার আইডিয়াল হলেন উনি